হ্যাঁ আমার লেখার অভ্যাস রয়েছে লেখার ক্ষেত্রে আমি সর্বদাই একটু চয়নশীল হয়ে থাকি তার কারন হলো আমার লেখা নির্ভর করে আমার মানসিক অবস্থার উপর তাই যখনই আমি কোনো কবিতা বা গল্প লেখার চেষ্টা করি তখনই আমি একটি ফাঁকা জায়গায় বা নিরিবিলি স্থান খুঁজি সেক্ষেত্রে আমি বাড়ির ছাদ কোনো পুকুরের পাড় খোলা মাঠ গিয়ে বসে নিয়ে একা একা কবিতা বা গল্প লিখি কবিতা লেখার ক্ষেত্রে আমি সর্বদাই একটু চয়নশীল হয়ে থাকি তার কারণ হলো কবিতাদের কবিতার মাধ্যমে আমি আমার মনের অবস্থা এবং আমার ভেতরের চলতে থাকা বিভিন্ন টানাপোড়েনের কথা আমার লেখার মাধ্যমে প্রকাশ পায় তাই আমার কবিতা দিয়েই আমি জানাতে পারি যে আমার মনের ভিতরে এখন কি চলছে সেক্ষেত্রে আমি অনায়াসেই কবিতা এবং গল্পের মাধ্যমে আমার নিজের মনকে হালকা করে তুলতে পারি শুধু আমিই নই যে প্রত্যেক লেখকেরই প্রয়োজন তার মনের ওপর দখল এবং মনের ওপর ভরসা বিশ্বাস এবং দখল তার চেয়েও প্রয়োজন ভাষার ওপর দখল থাকা কারন আমার ক্ষেত্রে তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাড়ায়